ছয় লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো বাইশ আট লক্ষ চার হাজার দুইশো তিরানব্বই তিন লক্ষ পাঁচ হাজার চারশো বেয়াল্লিশ ছয়শো তিপ্পান্ন আটশো তেত্রিশ